হ্যাঁ হ্যালো হ্যাঁ দেবাশিসদা বলছেন তো হ্যাঁ বলছিলাম কি দাদা আমি প্রত্যেকবারের মতো এবারেও তো গ্যাসটা বুক করেছিলাম মানে ফোনে অনলাইন রেজিস্টার করেছিলাম হ্যাঁ প্রায় দু থেকে তিনদিন আগে গ্যাসটা বুক করেছিলাম কিন্তু গ্যাসটা এখনও আমার বাড়িতে পৌঁছয়নি ঠিক আছে না দাদা আমার কাছে পৌঁছয়নি এবং এমনকী আমার হ্যাঁ আমার লোকেশান হচ্ছে বর্গভীমা যে মন্দির আছে না তারই পাশে বাড়ি আর কি এবার বলছিলাম দাদা আমার আর হচ্ছে কাল মানে কালকেই আর কি আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানে আমার একটা সিলিন্ডার ফুল সিলিন্ডারই লাগবে তো আপনাদের মানে যে লোক আছে দেওয়ার তারা দিয়েও যায়নি আমি দু থেকে তিনদিন আগে প্রায় ওটার মানে বুক করিয়েছি ঠিক আছে এখনও পর্যন্ত আমার বাড়িতে এসে পৌঁছল না আপনি তাহলে একটু কী বলছিলেন বলুন আমার নাম হচ্ছে সঞ্জয় দাস

হ্যাঁ হ্যাঁ দাদা কী বলছেন বলুন একটু হ্যাঁ কিন্তু সে তো বুঝতে পারছি হ্যাঁ সে তো বুঝতে পারছি কিন্তু দাদা আমার বাড়িতে কালকেই একটা অনুষ্ঠান আছে আমি দু থেকে তিনদিন আগে রেজিস্টার করেছিলাম তখন যদি আমাকে বলে দিত যে এরকম ব্যাপার তাহলে আমি তো করতাম না তখন আমি অন্য একটা উপায় খুঁজে বের করতাম কিন্তু আমার কালকেই একটা অনুষ্ঠান পড়ে গেছে আমি সেখানে কী তাহলে কীভাবে কী করব আপনি একটু বলুন তারপর আপনি বলছেন যে তাহলে এখানে ডেলিভারি দেওয়া যাবে না তাহলে আমি কি নিজে যাব কিছু বলুন আচ্ছা আপনি আমি আমার হচ্ছে কালকে মোটামুটি দশটার মধ্যে চাই আপনি তাহলে কটায় আসবেন একটু আমাকে বলুন হ্যাঁ আমার তো একটাই সিলিন্ডার কিন্তু দাদা আপনি তিনটে বলছেন তিনটে তো আমার হবে না আমার বাড়িতে দুপুরে আয়োজন আছে ঠিক আছে মানে যেহেতু লাগবে আর কি যেটা তো আমাকে ওটা দশটার বা নটার মধ্যে আমাকে দিতে হবে আপনি একটু দেখুন না যে একটু তাড়াতাড়ি যদি করা যায় দুপুর সাড়ে বারোটা হলে তাহলে একটু দেরি হয়ে যাচ্ছে না আপনি এক আমার যেহেতু দুদিন আমাকে দুদিন যেহেতু দিয়ে যাওয়া হয়নি সেহেতু এত লেট করে গেছে আচ্ছা দাদা তাহলে আপনি নিজেই আসবেন তো না কি আচ্ছা দাদা ঠিক আছে